ঝাড়গ্রাম জেলায় অনেক ধরনের আকর্ষণীয় স্থান আছে অনেক জায়গায় পর্যটকরা আসে আবার অনেক জায়গায় পর্যটন কেন্দ্র এখনও গঠিত হয়নি এখানে হ্যাঁ সুন্দর বন আছে সুন্দর প্রকৃতি বনের মধ্যে হাতি পশু টশু আছে বুনোশুয়োর এগুলো আছে এবং এরা মাঝে মাঝে বেরিয়েও আসে তো যেখানে আমাদের এখানে আছে যেমন এখানে লালমাটিও আছে লালমাটি দেখতে পাওয়া যায় তাছাড়া এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে টুসু পরব হয় ভাদু পরব হয় এগুলো দেখা এই নাচগুলো অসাধারণ দেখতে তো এখনও মনে হয় অনেক মানুষ এই নাচগুলো দেখেনি তো আমি বলব ঝাড়গ্রামে এসে আমাদের জেলায় এসে যেন এই নাচগুলো দেখে তাহলে অসম্ভব সুন্দর এই নৃত্যগুলো তারা দেখতে পাবে যেটা ঝাড়গ্রামেই একমাত্র পরিবেশিত হয় এছাড়াও অন্য অন্য জেলায়ও হয় তবে ঝাড়গ্রামের মতো নয় ঝাড়গ্রামে খুব সুন্দরভাবে এটাকে পরবের মধ্যে দিয়ে এটাকে পরিবেশন করা হয়